হ্যাঁ আমার ইচ্ছে বা আকাঙ্ক্ষা দুটোই ছিল যেগুলোর উপরে আমি কাজ করতাম যেমন দিদিমণি ছিলাম আজও এই ইচ্ছের জন্য এই জিনিসটা আমাকে উৎসাহ দেয় আমাকে ছোটোদের ভালোবাসা ছোটো বাচ্চাদের সেই যে স্নেহ ভালোবাসা তাদের কথা যেন আজও আমাকে ভীষণভাবে মনে পড়ে তারা এত ভালোবাসত একটা যেমন সীমাবদ্ধর মধ্যে যেতাম তখন যখন স্কুলে পড়াতে যেতাম একটা স্কুলের ঠিক টাইম থাকত বেরিয়ে পড়তাম আবার চারটের সময় স্কুল ছুটি হতো তার পরে আবার বাড়ি ফিরতাম খুব মনে পড়ত বাড়ি ফিরেও কিন্তু বাচ্চাদের কথা ভীষণভাবে মনে পড়ত ওই যে বাচ্চারা ভালোবাসে ভালোবাসা একটা আলাদা জিনিস সেই অনুপ্রেরণা আমাকে আজও মনে পড়ে বাচ্চাদের কথা আমাকে ভীষণভাবে মনে পড়ে আমি দিদিমণির কাজ করতাম স্কুলের দিদিমণিরাও ভীষণভাবে ভালোবাসত স্কুলের স্যাররাও ভীষণভাবে রেসপেক্ট করত বাচ্চারাও আমাকে ভীষণভাবে ভালোবাসত সেই যে একটা মায়া মমতার টান তাই আজকে দিদিমণির কাজটা না পেয়েও বাড়িতে বসে থেকেও আজও মনে পড়ে বাচ্চাদের কথা আজও মনে পড়ে সেই ছোটো ছোটো ছেলে মেয়েদের কথা যারা আমাকে এত ভালোবাসত যারা আমাকে দিদিমণি দিদিমণি করে আজ সম্মান দিত সেই জায়গাটায় আজও আমি নেই তাই ভীষণভাবে মনে পড়ে সেই দিদিমণির কথা সেই বাচ্চাটার কথা আর সেই শহরের কথা আজও আমাকে মনে পড়ে তাই দিদিমণির কাজটা করতে পেয়ে নিজেকে খুব ধন্য বলে মনে করেছিলাম শুধুমাত্র ছোটোদের ভালোবাসাটা পেয়ে ওই যে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো যে ডাকত সেই ডাকটাতেই মনটা ভরে যেত